আমি রান্নার সময়ে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করি যেমন গরম তেলে পুড়ে যাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য তেল গরম হওয়ার পর সামান্য একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিই যাতে কোনও ভাজাভাজির সময়ে তেল ছিটকে না লাগে এছাড়াও যে কোনো গরম কড়াই বা গরম পাত্র ধরার জন্য অবশ্যই সাঁড়াশি এবং কাপড় দুটোই ব্যবহার করি অনেক সময় সাঁড়াশির সাঁড়াশির ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য আমি সাঁড়াশি এবং কাপড় দুটোই ব্যবহার করি এছাড়াও রান্না করার সময়ে বাড়ির বাচ্চাদের দূরে থাকতে বলি কারণ অনেক সময়ে বটি বা ছুরি বা গরম তেল গরম জল এসবের সময়ে বাচ্চাদের হাতে পায়ে লেগে দুর্ঘটনা ঘটতে পারে ভাতের ফ্যান গালার সময়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কাজটা করি যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে